হ্যাঁ হ্যাঁ এই চলছে তোমরা কেমন আছো সবাই হ্যাঁ আমি ওই জন্যই ফোন করছিলাম তোমাকে যে তোমার ওই ব্যাথাটা শুনলাম তখন তা আমাদের যোধপুর পার্কে হ্যাঁ হ্যাঁ আমাকে একজন খবর দিলো যে যোধপুর পার্কে ভালো এরকম হোমিওপ্যাথি ডাক্তারই কিন্তু খুব না কি ভালো একদম ঠিক করে দেবে মানে কোনো অনেকের এরকম না কি হয়েছিলো তা অনেকে সুস্থ হয়ে গেছেন তা আমি ওই জন্য ভাবছিলাম তুমিও তোমাকে তাহলে নিয়ে আসবো তুমি কি আসতে পারবে তাহলে আমি তাহলে তোমার ছেলেকে হ্যাঁ একবার ওই ব্যথার ওষুধ টষুধ খেয়ে আপাতত একটু ব্যথা কমিয়ে যদি তাহলে আসতে পারো তাহলে খুব ভালো তাহলে এনাকে যখন পেয়েছি একবার দেখিয়ে নেবো তাহলে তাহলে বোঝা যাবে যে তোমার কী প্রব্লেমটা আসলে হচ্ছে তাহলে এরপরে যতো বয়স বাড়বে হ্যাঁ ওটাই এটা কারন যতো বয়স বাড়বে হাড়ের ব্যাপার তো আরো নাহলে বেড়ে যাবে জিনিসটা তোমার এমনি আর বাড়িতে সবাই ভালো আছে

হ্যাঁ ওটাই তো আর এরপরে আরো যতো দিন বাড়বে ওটা আরো বেড়ে গেলে আরো মুশকিল হাঁটুর জিনিস তো তাই আমাকে সবাই বলছিলেন যে আগে তোমাকে এনে ট্রিটমেন্টটা করাতে করিয়ে দেখো সবাই তো বলছে তো ভালো হয়ে যাবে অসুবিধা নেই ওঁর কাছে অনেকে এসছে সব ভালো হয়েই ফিরেছে ঠিক আছে হুম ঠিক আছে আমি হ্যাঁ আমি তাহলে এর মধ্যে তোমায় নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমরাও সবাই ভালো থেকো রাখছি